জলবায়ু পরিবর্তনের কারণে কৃষকদের জীবনে ভীষণভাবে প্রভাবিত ফেলেছে কেননা যদি আবহাওয়া খারাপ থাকে বা দেখা যাচ্ছে বন্যার কারণে কৃষকদের ভীষণভাবে ক্ষতি হয় কেননা হঠাৎ করে যদি বন্যা হয়ে যায় নদীবাঁধ ভেঙে যায় তাহলে কৃষকদের জমিতে নোনা জল ঢুকে বা যদি জল ঢুকে একদম পুরোপুরি ফসল নষ্ট হয়ে যায় যেমন ধান বলুন বা অন্যান্য সবজি বলুন সেগুলো আর কৃষকরা তুলতে পারে না কেননা হঠাৎ করে যদি বন্যা হয় সেই কম সময়ের মধ্যে ফসলকে তোলা বা সেই কাঁচা সবজি বা কাঁচা ফসল তাদের অবশ্যই সেগুলো ক্ষতি হয়ে যায় তো এগুলো থেকে কখনোই তারা মানে বাধা কখনোই মোকাবিলা করার কোনো ক্ষমতা থাকে না কৃষকদের কিন্তু খরার সময়ে যেটা তারা কৃষকরা যেভাবে মোকাবিলা করে খরার সময় শ্যালো মেশিন মেশিন দিয়ে যেভাবে তারা জলটা সেই মাটির নিচ থেকে আনে তাতে করে তাদের সেই তেল খরচ বা অন্যান্য খরচ অনেক বেশি হয়ে যায় সেটার বিকল্প হিসাবে খাল থেকে তারা পাইপ দিয়ে জমিতে জল দেওয়ার ব্যবস্থা করে এতে হয়তো তাদের কিছুটা মোকাবিলা হয় এবং তারা শস্যটাও এবং অন্যান্য ফসলগুলো সেগুলো তারা পেয়ে যায় ঠিকঠাকভাবে কিন্তু অন্যান্য যেমন শিলা বৃষ্টি বা খুব ঝড় বৃষ্টি হলে এতে ফসল একদমই থাকে না যেমন কালবৈশাখীর সময় গাছের আম বা অন্যান্য ফসল এগুলো খুবই ক্ষতি হয়ে যায় সে সময়টা যদি এই ফসলগুলো মানে তারা যতটা সম্ভব বিক্রি করে যদি কিছুটা পয়সা উপার্জন করল তো ঠিক আছে না হলে মোকাবিলা করার মতো তাদের কোনো ক্ষমতা থাকে না বা ছোটো ছোটো গাছ যে সমস্ত ভেঙে যায় সেগুলোকে তারা যাতে গাছগুলো না ভাঙে তার জন্য ও গাছের গোড়ায় অন্য শক্ত কোনো লাঠি বা কাঠ পুঁতে রেখে সেটা গাছের সঙ্গে বেঁধে রাখে যাতে ঝড় বা বৃষ্টি হলে বা অন্যান্য মানে বড় ধরনের ঝড় হলে যাতে গাছটা না ভেঙে যায় ফলগুলো যাতে না ঝরে যায় তারা কী করে গাছের ফলগুলোতে কিছু ক্যারি পেপার বা কিছু ব্যাগ এগুলো তারা বেঁধে দিয়ে রাখে যাতে ফলটা না ঝরে যায় বিভিন্নভাবে কৃষকরা এই মোকাবিলা করে এবং যে বাধা যেগুলো আসে যেমন বন্যা বা কঠোর শীত যদি পড়ে মানে খুব বেশি শীত যদি পড়ে সেক্ষেত্রে তাদের হাতে কিছুই করার থাকে না ফসল ক্ষতি হয়ে গেলে তাদের কোনো উপায় থাকে না বাধ্য হয়ে সেটা তাদের মেনে নিতে হয়